আমার এলাকায় সব থেকে যেই পাখিগুলো দেখা যায় সবার প্রথমে আসবে আমার কাক সারা দিন ধরে সে যেন ক্যাঁ ক্যাঁ করেই যায় প্রথমে কাক তারপরে শালিক তারপরে চড়ুই তারপরে বুলবুলি তারপরে বাবুই এই পাখিগুলো কিন্তু আমাদের এখানে থাকে আর বিকেলের দিকে কোকিল এগুলোও কিন্তু থাকে তো এরপরে যেটা আমার প্রিয় দেখতে যেটা সব থেকে সেটা হচ্ছে টিয়া পাখি কারণ টিয়া পাখির রঙ যেটা হয় সেটা আমার দারুণ লাগে টিয়া পাখির যে প্রজাতিগুলো হয় যেগুলো একটু বড়ো সাইজের হয় এবং দেখতে আরেকটু সুন্দর হয় সেগুলো কিন্তু আমার আরও বেশি ভালো লাগে ওই টিয়া পাখির যে একটা মধুর ব্যাপার থাকে না যেটা সুন্দর একদম বিউটিফুল বিউটিফুল লাগে সেই জিনিসটা কিন্তু আমার খুব ভালো লাগে কারণ হচ্ছে একটা টিয়া পাখি আমি দেখেছিলাম আমার বাড়িতে অনেক ছোটোবেলাতে নিয়ে এসেছিলো তো ওর গাটা কী সুন্দর মোলায়েম ছিলো তো টিয়া পাখিটা দেখতেও কিন্তু খুব সুন্দর ছিলো ওর আবার গায়ের মাথার দিগের পা মানে সো পুরোটাই সবুজ হয় কিন্তু মাথার দিকেরটা না কিছুটা লাল লাল ছিলো ওর ঠোঁটটা লালের সাথে ওর মাথাটাও কিন্তু লাল লাল ছিলো তো এই যে এই জিনিসটা এই জিনিসটা আমার খুব ভালো লাগে তো ওই যে টিয়া পাখি আবার তাকে আবার কথা যদি শেখানো হয় না সে আবার কোথাও বলতে পারে এটাও কিন্তু একটা ভালো দিক টিয়া পাখিকে পছন্দ করার তা আমি কিন্তু এই জন্য টিয়া পাখিকে ভালোবাসি এছাড়াও আমার কোকিলকেও ভালো লাগে কারণ সে যখন ওই রাতেরবেলা বা সন্ধ্যে বসন্তকালে সন্ধ্যেবেলার দিকে যখন সে ডাকে জাস্ট ওয়াও মানে খুব ভালো লাগে খুব ভালো লাগে তো সেই জন্য আমি বলবো যদি কোনো পাখিকে নেয়া হয় মানে আমার পছন্দের পাখিকে তাহলে কিন্তু টিয়া পাখি প্রথমে আসে তারপরে কোকিল কারণ এইগুলোই আমার কাছে সব থেকে বেশি কারণ ভালো লাগে কারণ এইগুলোর কাছে সব কিছু মানে সব পাখিগুলো অতুলনীয়র থেকেও অতুলনীয় পাখিগুলো যেগুলো থাকে সেগুলো হ্যাঁ সব পাখি নরমাল সব্বাই সেরকমই থাকে কিন্তু এই দুই পাখিগুলো আমার কাছে খুব ভালো লাগে